বর্তমান প্রজন্মের কাছে অনলাইনে শপিং একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় গ্রহণযোগ্য মাধ্যম আমি ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে অনলাইনে যে সমস্ত কেনাকাটা করি তার মধ্যে অন্যতম এবং বর্তমানে বাজারের দৃশ্যপটে অনলাইনে শপিং একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে এর যে সমস্ত ভালো দিকগুলি হলো সেটি হলো বাড়িতে বসে বসেই জিনিস আমরা অর্ডার করতে পারি এবং উল্লেখযোগ্য সংস্থা আমার বাড়িতে এসে আমার ক্রয়কৃত দ্রব্য পৌঁছে দেন এবং এতে আমার সময়ের সাশ্রয় হয় এবং এই বিভিন্ন দোকানে কেনাকাটা কোত্তে গেলে দোকানদারের বিভিন্ন দোকানদার বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম দামের তারতম্য ঘটে এবং ব্যক্তিভেদের পার্থক্য ঘটে এবং অনেক ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অনলাইনে এই সমস্ত ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না এরা ব্যক্তি ব সমস্ত কিছু প্রাধান্য দেয় না এরা সকলের জন্য সমান দাম থা আরোপ করেন এবং সমানভাবে নিয়ে থাকেন এগুলি ভালো দিকের মধ্যে পড়ে এবং মূল্যবান সময় বেঁচে যায় কিন্তু খারাপ দিকগুলি হলো যেটি এছাড়া ভালো দিকে আর যে সমস্ত জিনিসগুলো রয়েছে তেতে একাধিক ব্যক্তির কর্মসংস্থান হয়েছে খারাপ দিকগুলি যেটি সেটি হলো এর মাধ্যমে এই অনলাইনে শপিংয়ের মাধ্যমে যে আমাদের গ্রাম বাংলার যে অর্থনীতি ব্যবসা বাণিজ্যভিত্তিক তা সমস্ত প্রোডাক্টই এখন বা সমস্ত সামগ্রিকই বর্তমানে অনলাইনে পাওয়া যায় তো ক্রয় করছে এর ফলে যে সমস্ত স্থানীয় দোকানদার রয়েছে বা ব্যবসা রয়েছে সেই সমস্ত ব্যবসায় অনেকটাই ঘাটতি হচ্ছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সঠিক ব্যক্তি পাওয়া যাচ্ছে না বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে